আমাদের বাড়িতে যদি কোনো অসুবিধা কোনো প্রবলেম আসে বা কোনো কাজের পরিস্থিতিতে যদি আমাদের কোনো সমস্যা হয়ে থাকে তখন আমরা আমাদের সদস্যর কাছে যাই সদস্যকে আমাদের সবকিছু বললে সদস্য যদি নিজে করতে পারে ভালো যদি না পারে যে প্রধানের কাছে যেতে বলে প্রধানের কাছে গিয়ে আমাদের প্রবলেমগুলো আমরা নিজেরা বলি সেখানে গিয়ে প্রধান আমাদেরকে এবার যদি সলিউশন করতে বলে তো ভালো নাহলে খুব যদি অসুবিধা থাকে আমরা সেখান থেকে গিয়ে ওরা হয়তো বি ডি ও অফিসে ওরা বলে দিল সেখানে আমরা বি ডি ও অফিসে গেলাম বি ডি ও অফিসে গিয়ে আমাদের আমাদের সময় মানে যেগুলো অসুবিধা হয় আমরা সেখানে গিয়ে বলি সেগুলো বলার পরে আমাদের সব রকম কাজ হয়ে যায় কেন আমাদের প্রধান বি ডি ওতে যাওয়ার পরে তো সেখানে আমরা মানে এম এল এ এম পি বা ইয়েদের সঙ্গে তো আমাদের কথা বলার কোনো সেখানে সুযোগ নেই যার জন্য আমাদের যেগুলো হয়ে থাকে আমরা আগে সেগুলো সদস্যকে বলি তার পরে প্রধান উপপ্রধান বা বি ডি ও অফিসে গিয়ে আমাদের কমপ্লেইনগুলো আমরা জানাই